হ্যাঁ শাওনাদি বলছেন বলছি যে আমি আধার কার্ড করবো আমার বাবা মার বয়স্ক বাবা মার

আধার কার্ড করার জন্য কী কী লাগবে কতো টাকা লাগবে ঠিক আছে কতো দিন বাদে আসবে আধার কার্ডটা

তা কবে যেতে হবে ঠিক আছে কী বার যাবো বলে দেন একটু আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ রাখছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখছি